হ্যালো হ্যাঁ স্যার আপনাদের স্টল সম্পর্কে আমার একটু জানার ছিল আপনি কি কাইন্ডলি একটু আমাকে বলতে পারবেন হ্যাঁ আপনাদের স্টল সম্পর্কে আমি অনেক কিছুই আগে জেনেছি কিন্তু আপনাদের খাবারগুলো রিলেটেড আমার একটু কিছু ডিটেলসে জানার দরকার ছিল কারণ আপনাদের থেকে আমি কতকগুলো রোল অর্ডার করতে চাই কিন্তু আপাতত আপনাদের চিকেন রোলটা বেশি ভালো শুনেছি কিন্তু আমি অত টাকা দিয়ে এখন সেরকমভাবে কিনতে পারব না তো কি এগ রোলের কি কোনও ব্যবস্তা আছে হ্যাঁ এগ রোলের সাথে কোনও ভেজিটেবেল বা কোনও ধরুন কোনো স্ন্যাক্সের মধ্যে যেরকম স্যান্ডউইচ এরকম ইয়ে ইত্যাদি এগুলো দিলেই হবে মানে বেশি কিছু লাগবেনা আমি বলে দেব সেরকমই ঠিকঠাক টাইমে কি দিতে পারবেন তো আজকে ধরুন আজকে সন্ধের মধ্যে দিলে ভালো হত হ্যাঁ সন্ধ্যে ওই সাতটার দিক করে দিয়ে গেলেই হবে আর আপনাদের এগ রোল যেটা হ্যাঁ বলছি ওটা ঠিকঠাকভাবে তৈরি করা হবে তো মানে কোনওরকম কোনও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর বলছি অনলাইন পেমেন্টেরও তো নিশ্চয়ই ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেরকম কোনও প্রবলেম হবে না অনলাইনে আর দেখবেন ডেলিভারিটা যেন একটু টাইম মতো পৌঁছে দেয় কারণ খাবারের ব্যাপার বুঝতে পারছেন তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ